আমি আপনাদের ওখান থেকে মোট বারোটি প্লেট খাবার অর্ডার করেছিলাম যেটা আমি আমার ঠিকানাতে দিতে বলেছিলাম ঝাড়গ্রাম পাঁচ মাথার মোড়ে আমি ওটা নেব বলেছিলাম কিন্তু এখনও আমার কাছে সেই ডেলিভারিটা আসেনি তো ওই ডেলিভারিটা আমার কাছে কতক্ষণে আসবে সেটা আমি জানার জন্য ওয়েবসাইটে ঢুকেছিলাম কিন্তু ওয়েবসাইটে আমি কোনো রকম লিঙ্ক পাইনি তো সেইজন্যে সেখানে আমি কোনো কমপ্লেন জানাতে পারিনি কিন্তু আমাকে টাইম দেওয়া হয়েছিল দুপুর বারোটার মধ্যে ঢুকে যাবে কিন্তু এখন বাজছে সাড়ে বারোটা তো আমি অতিথিদেরকে বোস করিয়ে দিয়ে এখানে এসে দাঁড়িয়ে আছি তো এখনও ডেলিভারি এসে পৌঁছোয়নি তো আমার যথাযথ রাগ ধরছে আমি কমপ্লেন জানাতে বাধ্য হব যে আমার খাবার ডেলিভারি করতে এতটা দেরি হয়েছে তো আমি চাইব যে আপনারা খুব তাড়াতাড়ি আমার ডেলিভারিটা পৌঁছে দিন যাতে আমি আমার অতিথিদেরকে মুগ্ধ করতে পারি